হ্যালো আচ্ছা আমি যে সুইগি তো অর্ডার দিতে চাই আপনারা কখন মানে কখন কটা পর্যন্ত কাজ করেন আচ্ছা এই যে এখন যে বাইরে আবহাওয়া এতো খারাপ আপনি কি এই সময় অর্ডার নিতে পারবেন আপনি কি ডেলিভারি দিতে পারবেন এখন হ্যাঁ এই জায়গাটা অনেকটাাই দূরে আপনার ডেলিভারির এরিয়ার থেকে অনেকটাই দূরে আছে ওয়েদারটাও খুবই খারাপ আছে তো আপনি কি নিতে পারবেন অর্ডার আচ্ছা হ্যাঁ এখানে নিলে অর্ডার নিলে খুবই সুবিধা হয় এখন এইদিকে খুবই অসুবিধায় মধ্যে চলছি আমরা এখন অর্ডার ফুড ডেলিভারি করলেই আমাদের অনেকটা সুবিধা হয় তো আপনি যদি কাইন্ডলি যদি অর্ডার করতে অর্ডার নেন বা আপনি যদি ডেলিভারি করতে পারেন তাহলে খুবই ভালো হবে আচ্ছা আচ্ছা আপনি একটু চেষ্টা করুন আপনার যতটা আপনার ডেলিভারি চার্জ তার থেকে আপনাকে একটু বেশি না হয় দেওয়া হবে কিন্তু আপনি যদি কাইন্ডলি যদি অর্ডার দিতে পারেন এই এরিয়ার মধ্যে হ্যাঁ আপনি হচ্ছে যখন আপনি মোড়ের মাথায় আসবেন তখন আপনি হচ্ছে কল করবেন আপনাকে আমি ডাইরেকশান দিয়ে দেবো কোন অসুবিধা হবে না আর সো থ্যাংক ইউ যে আপনি এরকম রাতেরবেলা বষ্টির টাইমিংয়ে আপনি অর্ডার নিতে চাইছেন বা আপনি ডেলিভারি করবেন বলছেন এটা সত্যিই খুবই ভালো কারণ খুবই প্রবলেমের মধ্যে চলছি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সত্যি খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ওকে আপনি আসলে বলবেন